হ্যাঁ আমি আমার বোনকে শিক্ষিত করতে চাই বা বোন যতো দূর পড়াশোনা করবে তত দূর পড়াশুনা করিয়ে সম্পন্ন করতে চাই কারণ আমি চাই সবাই শিক্ষিত হোক শিক্ষা এমন একটা জিনিস যা মানুষের মস্তিষ্কের বিকাশ করে এবং মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে তাই আমি চাই আমার বোন যাতে পড়াশুনা সম্পূর্ণ করে একটা মানুষের মতো মানুষ হয় মেয়েদের লেখাপড়ার ক্ষেত্তে আমার কোনো অসুবিদে নেই আমি চাই ছেলে এবং মেয়ে সমানভাবে লেখাপড়া করুক এবং সমানভাবে শিক্ষিত হোক এবং মেয়েরাও নিজের উপর নির্ভর করুক এবং সমাজের বিকাশ ঘটাক আমি চাই শিক্ষা সবারই জীবনে প্রয়োজন সেটা কোনো লিঙ্গভেদে নয় ছেলেই হোক বা মেয়েই হোক সোবার শিক্ষা সমানভাবে জরুরী কারণ শিক্ষা এমন একটা জিনিস যা আমাদেরকে শিক্ষাই এবং শিক্ষা থেকেই মানুষ নিজের জীবনের উন্নতি করে